হ্যালো হ্যাঁ আমি আপনি যা ইলেকট্রিকের মালপত্র সবেই পাওয়া যাবে হ্যাঁ ইলেকট্রিকের মালপত্র আপনার সব কিছুই পাবেন যে কোনো ইলেকট্রনিকের পার্টস যে কোনো দরকার যাই দরকার সেইটাই পাবেন আছে বলতে আপনার ইলেকট্রনিকের যেসব জিনিসপত্ত আছে ফ্যান পাখা আপনার ফ্যান পাখা একই হইলো তা এই এ বে বৈদ্যুতিক সরঞ্জাম যে কোনো জিনিস যাই দরকার সেইটাই পাবেন কোম্পানি বলতে বিভিন্ন খৈতান থেকে আরম্ভ করে বা ভালো কোম্পানিরও আছে খারাপ কম্পানিরও আছে যা নিবেন সেইটাই আছে ডিসকাউন্ট ওই সময় বিশেষে ডিসকাউন্টটা হয় আর কি মানে সব সময় তো আমাদের ডিসকাউন্ট দেওয়া হয় নি এ টাইম বাই টাইমে ডিসকাউন্ট হয় আর কি

ডুম আছে ডুম আপনার দশ টাকার থেকে আরাম্ভ করে বিভিন্ন কোয়ালিটির ডুম আছে ভালো কোয়ালিটিরও আছে ঠিক আছে তাহলে আপনি এক দিন সময় করে আসুন ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হুম